নিজের ব্যাপারে বলা বলতে আমি এখন এইচ এস পাশ করেছি ছোটোর থেকে একটা মধ্যবিত্ত ফ্যামেলিতে বড়ো হয়ে উঠেছি ছোটো থেকে বাবা মা কখনো কোনো রকম অভাব বুঝতে দেয়নি আমি ছোটো দিক থেকে রাজবাঁধ পঞ্চগ্রাম হাইস্কুলে পড়াশোনা করেছি নাইন অবধি তারপরে আমি চন্দ্রকোনা জিরাট হাইস্কুলে পড়াশোনা করেছি এবং এর পরবর্তীকালে চন্দ্রকোনা মহা বিদ্যাসাগর মহাবিদ্যালয়তে যাওয়ার ইচ্ছে আছে আমি ছোটো দিক থেকে তারপর এইচ এস মাধ্যমিক দেওয়ার পরে আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি এটাই আমি সকাল সকাল থেকে উঠে আমার খুব সাধারণ খুব সাধারণ জীবনযাপন একটা মধ্যবিত্ত ফ্যামেলিতে বিলং করেছি এরজন্য বড়ো হয়েছি এরজন্য তেমনভাবে বাবা মা তেমনভাবে কষ্ট না বুঝতে দিলেও বাড়ির টুকটাক কাজ করতে হয় কাজ করি আমার নিজের নিজের মধ্যে নিজের জন্য এর থেকে বেশি আর কি বলব